সাধারণত বিশেষ কোনো অঞ্চলের সংগঠিত কোন ঘটনা বা চরিত্র কেন্দ্রিক কাহিনি যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে তাকে কিংবদন্তি বলে মৌখিক ইতিহাসে এক প্রধান উপাদান হল কিংবদন্তির কাহিনি বা বেদ গাঁথা সত্য মিথ্যা সম্ভাবনা এই তিনের মিলিত সমষ্টি কিংবদন্তি পুরাকালে বিশেষ কোনো ভোজ উৎসবে কোনো সন্ন্যাসী বা ধর্ম গুরুর যে সমস্ত জীবন বৃত্তান্ত কথিত বা গীত হত তাকে কিংবদন্তি বলা হত ব্লুমসবেরী ইংরেজি অভিধানে কিংবদন্তি সম্মন্ধে বলা হয়েছে কিংবদন্তি হল এমন এক গল্প যা রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাসরূপে আসলে যা সত্যি নয় গ্রন্থে বলা হয়েছে কিংবদন্তি একটি বর্ণিত বিষয়রূপেই প্রচলিত যা ঘটনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এর সঙ্গে সংযুক্ত হয়েছে ঐতিহ্য়গত উপাদান যাতে কোনো ব্যক্তি স্থান অথবা ঘটনার কথাই বলা হয়